আমি মা তারা এজেন্সি থেকে একটা গাড়ি বুক করেছিলাম ঝাড়গ্রাম থেকে মেদিনীপুরে যাওয়ার জন্যে এবং গাড়িটি আমি যাওয়ার অনেক আগেই বুক করে রেখেছিলাম এবং গাড়িটি টাইম মতো চলেও আসে কিন্তু যখন আমরা গাড়ি থেকে নেমে যাই যে ভাড়া আমার হয়েছিলো ড্রাইভার তার থেকে আরো বেশি ভাড়া চাইছে তো আমি এটা দিতে অবশ্যই অস্বীকার করেছি কেন না আমার যে এজেন্সির সঙ্গে কথা হয়েছে যে টাকার ব্যাপারে কিন্তু ড্রাইভার আমাকে তার থেকে আরো অনেক বেশি টাকা বলেছে এবং আমি সেটা একদম দিতে অস্বীকার করেছি